হ্যাঁ এটা হাওড়া উলুবেড়িয়া হসপিটাল বলুন কী জানতে চান হ্যাঁ এখানে দু ধরনের ভ্যাক্সিন আপাতত পাওয়া যাচ্ছে কোভিডশিল্ড আর কোভ্যাক্সিন তা আপনার কোনটা প্রয়োজন আপনি কি আপনি কি প্রথমবারে নিচ্ছেন না সেকেন্ড ভ্যাক্সিন নিচ্চেন দেখুন সব ভ্যাক্সিনই ভালো এবারে যে যখন যেটার স্টক থাকে প্রত্যেক ভ্যাক্সিনই ভালো এবারে কাল পনেরোই আগস্ট আছে তা আমাকে কাল সব ছুটির দিন আছে তো তা স্টকটাকে দেখতে হবে এবার সব সমায় যে আপনাকে বলতে পারবো না যে এইটাই থাকবে যেটা স্টকে থাকবে আপনি সেইটাই পাবেন তা হ্যাঁ আপনি ওটা চাইলেও পেতে পারেন কিন্তু স্টকে থাকলে নিশ্চই পাবেন ওটা আপনি কবে কী আসছেন একটু জানান থালে আমি একবার দেখে রাখবো আচ্ছা ব্যাপারটা বুঝলাম কিন্তু একবার আসার আগে ফোন করে নেবেন যেহেতু আপনি যে ওই কোভিশিল্ডটা নেবেন বলছেন এবারে স্টকের ব্যাপার থাকে তো এবারে আপনি যদি বলতেন যে কোনো একটা যে কোনো একটা ইয়ে নিতেন সেটা ব্যাপারটা আলাদা ঠিক আচে ঠিক আছে আপনি ফোন করে আসবেন